প্রথমত যেটা বলি দীর্ঘ বাইক ভ্রমণে যাওয়ার সময় অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখতে হবে নাহলে তো আমরা গন্তব্যে পৌঁছোতে পারবো না আর সুস্থ থাকার জন্য প্রথমত আমাদের যেটা করণীয় বাইক স্লো চালাতে হবে মিডিয়াম মিডিয়াম চালাতে চালাতে হবে এবং গাড়ি চালানোর সময় অবশ্যই রাস্তাটাকে দেখ দেখতে হবে ভালোভাবে রাস্তাটা রাস্তার দিকে চাল দেখে চালাতে হবে গাড়ি হুম এবং সুস্থ থাকার জন্য রানিং গাড়ি না চালিয়ে আধা ঘণ্টা পর পর গাড়ি থামিয়ে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা গাড়ি চালানো স্টার্ট করবো এইভাবে সুস্থ থাকতে পারি গাড়ি চালানোর সময় প্রথমত আমরা ভাজা ভুজি তেলে ভাজা এইসব না খেয়ে আমার যেটা মনে হয় গাড়ি চালানোর সময় ফলের রস ডাবের জল বিশুদ্ধ পানি এগুলোই পান করা এগুলোই খাওয়া উচিত আর আমার তো এগুলোই পছন্দ হয় গাড়ি চালানোর সময় বিশেষ ক্ষেত্রে আর আমরা যখন ঘুরতে যাই দীর্ঘ ভ্রমণে সেই সময় ঘুরতে যাওয়ার সময় তো অনেক সরঞ্জাম আমাদের প্রয়োজন তা সেইগুলো তো আমাদের ব্যাগে ব্যাগে ব্যাগে করে নিয়ে যাই আমরা পিঠে করে নিয়ে যাই তা সেই পিঠে নেওয়ার পিঠে থাকায় পিঠে থাকার অবস্থায় বাইক চালালে একটু ব্যথা করে আমাদের তো কাঁধে ব্যথা অবশ্যই হয় হালকা হলেও আমাদের সেই ব্যথাটা অনুভব হয় এইভাবে আমরা বাইক ভ্রমণে সুস্থ থেকে খাওয়া দাওয়া করে সেই বাইক ভ্রমণটা আমরা শেষ করি এইভাবেই আমরা বাইক ভ্রমণে রওনা দিই